হ্যাঁ বলছি চাল দোকানের বিক্রেতা বলছেন হ্যাঁ বলছিলাম যে শুনেছি আপনাদের দোকানে না কি খুব ভালো ভালো চাল পাওয়া যায় না না আমার ও আমার ওই সব চালের দরকার নেই আমার চাল বলতে এই বাদশাভোগ চাল আর কালুনিয়া চাল এই দুটো চাল আমার দরকার আমি বাদশাভোগ চালটা নিতে চাই আর বাদশাভোগ চালটা কতো কতো করে কিলো সেটা বুঝতে পারছি কিন্তু আগে কতো করে কিলো সেটা জেনে নেবো না কারণ আরও তো অনেক চাল বিক্রেতার দোকান রয়েছে তো আমি আপনার কাছে কেন নিতে যাবো যদি অন্য কোথাও যদি আমি সস্তাতে পেয়ে যাই আমি তো সেখানেই নিয়ে নেবো না ওই জন্য দামটা আগে একটু জেনে নেওয়া দরকার না আমি বলতে চাইছি যে আমি বাদশাভোগ চালটা আমি যাই করি না কেন মোটামোটি আমি নিতে চাই আর যদি আপনি একটু সেরকম ঠিকঠাক কম রেটের দাম করেন তাহলে আমার একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে একটা বিয়ে বাড়ি রয়েছে তো সেখানে আমার দরকার তাই আমি সেখানে কালুনিয়া চাল আর বাদশাভোগ চালটা নেবো আর ওইটা যদি একটু ঠিকঠাক কম দামে যদি দামটা করে দেন তাহলে আমি আপনার কাছ থেকে আমি আমি দশ কিলো করে দুটোই নেবো এটাও দশ কিলো আর ওটাও দশ কিলো না লোকজন তেমন একটা বেশি আমাদের এখানে নিমন্ত্রিত নেই তো দশ কিলো চালেই হয়ে যাবে এবার সেটা যদি আপনি একটু কম করে করুন না একটু কম করে হলে ভালো হয় একশো কুড়ি করেও করুন

আচ্ছা ঠিক আছে আমি কালকে তাহলে আপনার দোকান যাচ্ছি সেখানেই তাহলে কথা হবে ঠিক আছে ঠিক আছে রাখছি হুম হুম আচ্ছা ঠিক আছে